লেখার সময় অনুপ্রাণিত এবং মনোযোগী থাকার জন্য আমি প্রথমেই একটি দমবন্ধ ঘর ছেড়ে খোলা কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করি যেখানে জানলা দরজা সব খোলা থাকবে এবং বাতাস খেলে যাবে এবং তার সাথে আমার পকেটে থাকা ফোনটি বন্ধ করে রাখার চেষ্টা করি এটিতে আমি আরো বেশি মনোযোগ দিতে পারি আর আমি নিয়মিত ডায়েরি লিখি আমি সাধারণত বাংলা ভাষাতেই লিখি